হ্যাঁ মুক্ত ক্যান্টিন বলছ বলছি আমাদের অফিসের একটা মিটিং আছে তো সেখানে টিফিনের ব্যবস্থা করতে হবে তা আপনার ক্যান্টিনে আমরা টিফিনের যে আইটেম টিফিনের যে আমাদের মালগুলো লাগবে সেগুলো তোমার জায়গায় অর্ডার করতে চাই আর কি আমার প্রায় ধরে নিন ওই তিরিশ জনের মতো তিরিশ জনের আর কি টিফিনের ব্যবস্থা করতে হবে হ্যাঁ না টিফিনটাতে কী কী থাকবে আগে সেটা জেনে নেন তারপর আমাকে টাকার হিসেবটা বলবেন টিফিনে থাকবে একটা কলা একটা ডিম একটা কেক মিষ্টি খেজুর আর এক পিস লেবু আপনি একটু হিসাব করে বলুন পার টিফিনে কত টাকা করে পড়বে প্রায় না না দেখুন আপনার আমার তো একটু বেশি পরিমাণ লাগবে তা অত টাকা করে হলে কিন্তু আমাকে অন্য জায়গায় দেখতে হবে আপনি একটু কম করে বলুন পঁয়ষট্টি টাকা করে কিন্তু টিফিনের আইটেম টিফিনের যে মালগুলা আছে সেগুলো তো খুব কম আছে পঁয়ষট্টি টাকা করে তো হওয়া উচিত নয় আচ্ছা ঠিক আছে ষাট টাকারটা ওই একটু দু চার জায়গায় বিচার বিবেচনা করে দেখি কিন্তু আপনি আগে বলুন আপনার আপনার যে ক্যান্টিন থেকে সে ক্যান্টিন থেকে গিয়ে আমাদের যে জায়গাটা বলা হবে সেই জায়গায় সরবরাহ করা হবে কি মালগুলো না আমাদেরকে গিয়ে আনতে হবে আনতে হবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আর আর একটু জায়গায় দেখি ওরা কি বলছে তারপর তো আপনাকে আমি ফোন করে কনফার্ম করে দেবো হ্যাঁ ঠিক আছে